হ্যালো হ্যাঁ বলুন আপনি কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ আছে আপনার কোন কোন শাড়ির দরকার আপনি বলুন হ্যাঁ এইভাবে তো হয় না আপনি আমাদের দোকানে আসুন এসে দেখে যান দেখে পছন্দ করুন হ্যাঁ আমি আমি সব রকমেরই শাড়ির কালেকশান এখানে দিতে পারব আমাদের এখানে শাড়ি রয়েছে যেমন বালুচরী স্বর্ণচরী কাঁথা তাঁতের অনেক রকমই আছে অনেক রয়েছে আপনি দেখে এবার নিয়ে যাবেন আর এখানে দাম বলতে পাঁচশো টাকার ওপরে সব দাম রয়েছে হ্যাঁ হ্যাঁ ওখানে বাড়ির পাশাপাশি যারা বসবাস করে অনেক মেয়েরা এখানে নিয়ে যায় তারা হাতের কাজ করে কম পয়সায় না দিলে তারা করে হ্যাঁ হ্যাঁ সেই রকম তো হবে প্রত্যেকটা দোকানই সেরকম চালু রয়েছে অনেকগুলো নিলে তো ছাড় হয় হয়তো একটা দুটো আপনার এমনিই চলে আসবে হ্যাঁ ঠিক আছে কালকে তাহলে আসবেন ধন্যবাদ